সার্ফিংয়ের জন্য প্রয়োজনীয় শক্তি বাড়াতে যোগব্যায়াম অনুশীলন অবশ্যই করা দরকার কেন ঢেউয়ের সঙ্গে আমরা যেভাবে এ সার্ফিংয়ের সময় লড়াই করতে হয় তাতে নিজের শারীরিক কসরত যে হয় তাতে যদি নিজস্ব সেই রকম পারদর্শিতা না থাকে না থাকলেও পেশির পারদর্শী পেশীর যে সংকোচন প্রসারণতা বা ধকল নেওয়ার যে ক্ষমতা না থাকে তাহলে সে ক্ষেত্রে ভীষণভাবে অসুবিধা হয় তাই যোগব্যায়াম যারা করেন তাদের ক্ষেত্রে সার্ফিংয়ের একটা আলাদা থাকে মানে কিছুটা এগিয়েই থাকেন সার্ফিং তারা খুব ভালোভাবে এনজয় করতে পারেন আর সার্ফিং না করলেও যোগ যোগব্যায়াম না করলেও সার্ফিং করা যায় না যে তা যায় অবশ্যই যায় কিন্তু সে ক্ষেত্রে ভীষণভাবে ধকল সহ্য করতে হয় এটুকুই আমার মনে হয়